আমি গ্রামে বসবাস করি গ্রামে পশুপালন বলতে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি সব রকম পশুপালনই করা যায় তবে যার যেটা সুবিধা আমার আমার কাছে আমার মনে হয় কিছু হাঁস রাখি আমি বাড়িতে যেমন কিছু ডিম খাবার জন্য কিছু বিক্রি করার জন্য আর আমি মনে করি যে যেটা বেশি পরিমাণে করা যায় সেটাতে লাভ একটু বেশি আমি এই জন্য কিছু ছাগল বরং পাশাপাশি কোনো হাট থেকে আমি কিনে এনেছি আমি একটা ঘর করে নিয়েছি বাড়িতে শুধু ছাগলের জন্য ছাগল রাখার জন্য একটা সুরক্ষিতভাবে তাকে রাখতে হবে যেমন অন্যান্য পশু যেন সেই আমার এই পোষ্য কোনো ছাগল বা মুরগিকে এই ক্ষতি না করতে পারে আমি সেই জন্য তাদের রাখার জন্য একটা সুবন্দোবস্ত করে রেখেছি একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় তাতে দেখি আমার লাভটা সবচেয়ে বেশি এখন মাংসের দাম মোটামুটি নশো থেকে হাজার টাকা একটা খাসি যদি আমি ছ মাস পরে বিক্রি করি আমি আট থেকে ন হাজার টাকা বিক্রি করতে পারব ওই ছাগলে আমার মোটামুটি বছরে উপার্জন করেছি এই পর্যন্ত যতগুলো পুষেছি তার থেকে আমি উপার্জন করেছি বছরে প্রায় এক লাখ টাকার উপরে হ্যাঁ তা এই তাতে আমি দেখলাম যে ছাগলেই আমার বেশি লাভ হচ্ছে